হ্যাঁ হ্যালো হ্যাঁ টুম্পা শোন না তোর কাছে একটু জানতে চাইছিলাম যে আমাদের এই এরিয়ার মধ্যে রিসাইকেল কেন্দ্রটা কোথায় আছে তুই জানিস তুই তো মাঝে সাঝে অনেক সংস্থার সাথে যুক্ত থাকিস তাই এরকম কোনো রিসাইকেল কেন্দ্র তো জানা আছে ও আচ্ছা আচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ আমার কিছু জিনিস আছে কিন্তু আমি জানি কিছুটা কোনগুলো রিসাইকেল হয় কিন্তু তারপরও আমি তোর কাছ থেকে জেনে নিচ্ছি কেন তুই ভালো এই সব জিনিস জানিস এইসব কেন্দ্রর সাথে যুক্ত থাকিস অনেক সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে তা যার জন্য তোকে ফোন করছি কিছু বুকস আমার আছে যেগুলো আমি রিসাইকেল করতে চাই কোনো যেমন চ্যারিটি ফ্যারিটিতে আর কিছু জামাাকাপড়ও আছে হ্যাঁ তা ওগুলো আর এমনি যা ঘরোয়া জিনিস আছে সেগুলো তো আমি ওই গাছ ফাঁছের মধ্যে সার হিসেবে লাগিয়ে দিই কিন্তু যেগুলো রিসাইকেল করার সেগুলো এগুলো হয়তো হয় রিসাইকেল তুই জানিস হয়তো আচ্ছা আচ্ছা হয় হয় খুব ভালো খুব ভালো কেন বুকসগুলো দেখ ওই যদি কাবাডি আলাকে দিয়ে দিই ওরা ছিঁড়ে ফিরে ফেলবে এটা যদি রিসাইকেল করা যায় কেউ পড়ে এটা উপকৃত হবে যার জন্য তোকে ফোন করা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে প্লিজ তুই আমাকে একটু কন্ট্যাক্ট নাম্বরটা দিস আর যদি পারিস আমার সাথে একটু যোগাযোগ করিয়ে দিস আমার তাহলে খুব সুবিধা হয় গিয়ে তাহলে আমি জিনিসগুলো রিসাইকেল করে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যে কোনো দিন যে কোনো দিন আমার কোনো প্রবলেম হবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ রে খুব উপকার হলো আমার অনেক জমে গেছে ঠিক আছে ঠিক আছে রাখছি